আমার জীবনে যে গুরুত্বপূর্ণ পাঠ আমি পেয়েছি তা হল আমার বাবা মার কাছ থেকে শিক্ষা পাঠ কথা আছে এই সততাই হল জীবনের মূলধন তাহলে এই সততাটা একমাত্র শিক্ষা দেয় একজন বাবা মা আর এই সততার শিক্ষাটা পেয়েছি আমি আমার বাবা মার কাজ থেকে কারণ বাবা মা তার ছেলে মেয়েকে কখনই তারা ভুল পথে পরিচালিত করে না আর এই ভুল পথে পরিচালিত করে না বলেই বাবা মা সব সময় কী হয় না একটা ছেলের কাছে শ্রেয় হয় এবং প্রত্যেক বাবা মাই কিন্তু চায় যে তার ছেলে মেয়ে কিন্তু বড় হয়ে উঠুক সে রকম সবার কাছে সবার কাছেই নয় দেশের দশের কাছে তার ছেলেমেয়ে কী হয় না মুখ উজ্জ্বল করে তুলতে পারে তারা সেই কারণে আমার বাবা মার কাছ থেকে আমি কিন্তু এই সততার অনুভব এবং ন্যায়ের প্রতীক এবং এবং অন্যায়কে রুখে দেওয়ার প্রতীক কিন্তু বাবা মায়ের কাছ থেকেই শিখেছি এবং আর কঠোর পরিশ্রম সাধন করলেই কিন্তু জীবনে কিন্তু সফলতা আসে সেই সফলতাই কিন্তু পেয়েছি আর যে কারণে কী হয়েছে এই সফলতাই আমাকে কিন্তু আজকে যে উচ্চ শিক্ষা আমি অর্জন করতে পেরেছি এটাই কিন্তু আমার বাবা মার কাছ থেকেই পাওয়া বাবা মা যদি আমায় না থাকত তাহলে হয়ত আমি শিক্ষা আমি কোনও দিনই পেতাম না হয়ত অন্যের কাছে শিক্ষা পেতাম তারাও আমাকে সেই শিক্ষা আমাকে কিন্তু হারাতে হতো আর বাবা মা আমাকে সঠিক পথ ছোটবেলা থেকেই এই সঠিক শিক্ষাটা দিয়েছিল বলেই আজকে কিন্তু আমি কিন্তু এই বড় জায়গাতে আছি কিন্তু দাঁড়িয়েছি এ জন্য সেই শিক্ষাই সততাই হল আমার জীবনের সবচেয়ে বড় মূলধন যেটা বাবা মার কাছ থেকে আমার পাওয়া